সাম্প্রতিক বছরগুলোতে পর্যটনের প্রভাব নানা কারণে পরিবর্তিত হয়েছে কখনও বেড়েছে আবার কখনও কমেছে দুহাজার কুড়ি সালে করোনা ভাইরাসের মহামারীর কারণে পর্যটন ব্যাপকভাবে কমে গিয়েছিল তবে দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ও এই মহামারী পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর পর্যটন অনেক গুণ বেড়েছে হ্যাঁ এটা আমার সম্প্রদায়ের উপর প্রভাব ফেলেছে ও আমার সম্প্রদায়ের উপর পর্যটনের প্রভাব বিভিন্নভাবে পড়তে পারে আমরা জানি পর্যটন বাড়লে স্থানীয় ব্যবসা যেমন রেস্তরাঁ হোটেল গাইড সার্ভিসের চাহিদা বাড়তে পারে এইগুলি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে তোলে এছাড়া পর্যটকরা নতুন সাহিত্যিক প্রভাব নিয়ে আসতে পারে যা স্থানীয় সংস্কৃতি এবং জীবনধারায় পরিবর্তন ঘটাতে পারে এছাড়া পর্যটনের চাহিদা বাড়লে রাস্তা হোটেল সেতু ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন হতে পারে যা সামগ্রিক উন্নয়নে সহয়তা করে তবে তবে অধিক পর্যটন পরিবেশগত সমস্যা তৈরি করতে পারে যেমন অধিক পর্যটন পর্যটনের কারণে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি হতে পারে বর্জ্য পদার্থর বৃদ্ধি হতে পারে প্রকৃতিগত দৃশ্যের ক্ষতি হয় বন জীবনের উপর চাপ পড়ে যায় এবং স্থানীয় প্রাকৃতিক সম্পদের উপরও চাপ পড়ে যায় তাই অধিক পর্যটন কখনোই ভালো নয় কিন্তু পর্যটন ব্যবসার জন্যই আমাদের ব্যবসা চাকরি এইসবের সুযোগ সুবিধা আমরা বেশি করে পাই